আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার লোকেদের প্রতিদিন নানা ধরনের নতুন চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে হয় এবং তার ফলে আমাদের জীবন এবং সমৃদ্ধিকে প্রভাবিত করে নেতাদের জন্য এই জন্য প্রতিকারের আমরা সাহায্য চেয়ে থাকি কিন্তু তা আমরা পাই না যেমন দৈনিক চ্যালেঞ্জ আমাদের যাতায়তের ক্ষেত্রে যাতায়তে তো অবশ্যই প্রয়োজন এখন কিছু করতে গেলে আমদেরকে এক জায়গায় থেকে অপর জায়গায় অবশ্যই গন্তব্যস্থলে যেতে হয় তার জন্য যে সড়কপথের ব্যবহার করা হয় সেটি এখানে অত্যন্ত খারাপ সেজন্য আমাদেরকে খারাপ রাস্তা পার হয়ে সাধারণত কোথাও যাতায়াত করতে হয় যা অত্যন্ত অসুবিধাজনক যার ফলে নতুন নতুন সমস্যার সৃষ্টি হয় যা একটি বড়ো চ্যালেঞ্জের বিষয় তাছাড়া শিক্ষাগত দিক থেকে কোনো অঞ্চলে শিক্ষার হার যদি ভালো হয় তবে সেই অঞ্চলের উন্নতি হয় কিন্তু আমাদের এখানটা অতিরিক্ত প্রত্যন্ত হওয়ার কারণে এখানে শিক্ষাব্যবস্থা একদমই নেই যেটি একটি অত্যন্ত দুঃখ জনক বিষয় সেজন্য আমরা নিজেদের কাছে আবেদন জানাতে চাই যেন আমাদের এখানে শিক্ষাব্যবস্থা জন্য কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় তাছাড়া সমৃদ্ধির ওপর প্রভাব বিভিন্নভাবে পড়ে চলেছে এই সমস্ত কারণে তাছাড়া নেটওয়ার্কের অসুবিধা এখন আমরা সব জায়গায়তেই পাই কিন্তু আমাদের এখানে কিছু কিছু এলাকাতে নেটওয়ার্কের এত সমস্যা যার জন্য আমরা বাড়ি থেকে বের হতেও পারি না বের হলে নেটওয়ার্ক চলে গেলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কিছু কিছু এলাকায় তো এখনো পানীয় জলের উপস্থিতি নেই সেই জন্য নানা ধরনের সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত সকল ব্যক্তিদেরই পানীয় জলের জন্য এখনও টিউবওয়েল বা টেপা কলের মধ্যে লম্বা লাইন দিয়ে জল সংগ্রহ করতে হয় এবং এখনো পুকুরের জল ব্যবহার করতে হয় নানা নিত্য দিনের কাজে সেই জন্য এই সমস্ত সমস্যাগুলির সমাধান যাতে যত দ্রুত সম্ভব করা যায় তার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং আশা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলির সমাধান করা যাবে